না পড়ে হো না পড়া অনেক লেখাই রয়েছে যেগুলো পড়তে চাই তার মধ্যে একটা হচ্ছে শবনম সৈয়দ মুজতবা আলির লেখা রবীন্দ্রনাথের শিষ্য হচ্ছেন আমাদের সৈয়দ মুজতবা আলি এবং তার লেখা মানেস্ বাংলা ভাষায় ওই রকম লেখা আর খুব একটা পাওয়া যায় না শবনম একটা প্রেমের উপন্যাস সেটা আফগানিস্থানের এক মেয়ের সাতে আমাদের ভারতীয় এক ছেলের প্রেম হচ্ছে এবং সেই প্রেমের মাদ্যমে তিনি বিশ্ব মানবতার প্রেমকে দেখিয়েছেন এবং তার সে বাংলা ভাষাতে যে এরকম একটা মাস্টার পিস যাকে বলে আমরা লেখা যায় সেটা না পড়লে বোঝাই যাবে না